কিছুদিন আগে আমি আমার মায়ের জন্য একটি শাড়ি অনলাইন থেকে অর্ডার করেছিলাম শাড়িটি খুবই সুন্দর আমার মায়ের খুব পছন্দ হয়েছে শাড়িটা অনেক নরম আমি যেই রঙের শাড়িটা অর্ডার করেছিলাম এরকম যেইরকম ছাপের অর্ডার করেছিলাম ঠিক সেইরকম রং এবং সেইরকম ছাপেরই শাড়িটা এসেছে শাড়িটি খুব নরম শাড়িটি কাচলে রং ওঠে না এবং কালার চটে না তাছাড়া কুঁকড়েও যায় না শাড়িটা খুব পছন্দ হয়েছে মায়ের যে শাড়িটা যেমনভাবে চেয়েছিলাম ঠিক তেমনভাবেই এসেছে এবং শাড়িটির খুব অল্প দাম খুব অল্প দামে আমি আমার মায়ের জন্য কিনে দিতে পেরেছি শাড়িটি খুবই ভালো